কাজের বাইরে আমার শখ এবং আগ্রহ হচ্ছে আমি কোথাও ভ্রমণে যাবো তাও বাসে বা ট্রেনে করে নয় বাইকে করে ভ্রমণে যাবো মটর সাইকেলে করে ভ্রমণে যাবো সেটা খুব উত্তেজনাফূরক হয় কারণ কোথাও যখন মোটর সাইকেলে করে ভ্রমণে যাবো আমাকে চার দেওয়ালের মধ্যে ঘেরাও হয়ে পরিবেশটাকে উপভোগ করতে হবে না আমি পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে পরিবেশটাকে উপভোগ করতে পারবো আমার সামনে পাহাড় পর্বত নদী নালা যাই আসুক সেটা আমি চোখ মেলে দেখতে পারবো কোনো কিছু ডিস্টার্ব করবে না আমাকে আমি একা একা নিজের মতো চলতে পারবো এই নয় আমি বাইকটাকে পছন বেছে নিয়েছি কাজের ফাঁকে আমি পছন্দ করি যে আমি চারিদিকে একটু ঘুরতে যাবো কোনো জায়গায় ভালো জায়গায় ভ্রমমূলক জায়গায় আমি ঘুরতে যাবো সেটা আমার ভালো লাগে এটাই আমার আগ্রহ কাজের কোনো কাজের ফাঁক পেলেই আমি যখনই ফাঁক পাই তখনই আমি বাইরে কাজের বাইরে ঘুরতে যাই সামনা সামনি কোথাও বা বেশি দিন কখনো কাজের ছুটি থাকলে তখন দূরে কোথাও আমি খুব ঘুরতে ভালোবাসি